বাংলাতে বাংলা ভাষা ব্যবহার হবে সেটাই স্বাভাবিক এবং যেহেতু এটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে রেডিওতে বাংলা ভাষা ব্যবহার হয় নানারকম এখানে ইন্টারভিউ নেওয়া হয় এবং বাংলা ভাষায় যে কথা বলতে পটু সেই মানুষদেরই রেডিওতে রাখা হয় এবং তারা বাংলা ভাষা সেখানে বলে এবং টেলিভিশানে তো বাংলা ভাষা বলতেই হবে তার কারণ হচ্ছে যে ভারতবর্ষে যেহেতু চব্বিশটা ভাষারই প্রধানভাবে মানে চব্বিশটা ভাষাই সমান ওখানে এখানে কোনো যে জাতীয় ভাষা আছে এমন কোনো বিষয় নেই এইভাবেই বাংলা ভাষার সব জায়গায় ব্যবহার হয় এটার অন্য কোনো নিয়ম আছে বলে আমার জানা নেই এবং এটার আলাদা আমার মনে হয় না নিয়ম আছে বলে কারণ পশ্চিমবঙ্গে বাংলা ভাষা ব্যবহৃত হবে এটাই তো স্বাভাবিক